আমি আগরওয়াল ধাবা থেকে খাবার অর্ডার করেছিলাম এবং সেখান থেকে যে খাবারটা দিয়ে গেছে সেটা সময়ের আগেই পৌঁছে দিয়ে গেছে এবং যিনি নিয়ে এসছিলেন খাবারটা তার ব্যবহারও খুব ভালো ছিলো এতে আমি খুব খুশি হয়েছি আমি ভবিষ্যতেও এখান থেকে খাবার নেওয়ার চেষ্টা করবো